আমার কাছে সময় কম থাকলে রান্না তাড়াতাড়ি করার জন্যে ডাল ভাত আলু সিদ্ধটাই বেশিরভাগ করি কারণ ঘরে চাল ডাল আলু মোটামুটি সব সময়ই থাকে তাই জন্যে ঝটপট করে ডা আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই দিয়ে আলুটা কেটে তার মধ্যে দিয়ে দিলাম ডাল আলু ভাত আলু সিদ্ধটা হতে লাগলো এদিকে আরেক জায়গায় ডাল বসিয়ে দিলাম ডালও সিদ্ধ হতে লাগলো ডাল সিদ্ধ হয়ে গেলে ঝট করে সম্বার দিয়ে নিলাম এর মধ্যে ভাতও ফুটে উঠলো তার সঙ্গে আলুও সিদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি নামিয়ে ফ্যান গেলে নিলাম নিয়ে আলু সিদ্ধ মেখে নিলাম নিয়ে ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে নিলাম